ছোটোবেলা থেকে অনেকবারই আমি ঘোড়ার পিঠে চড়েছি ছোটোবেলা থেকে বড়ো হওয়া এই ঘোড়ার পিঠে চড়েই ঘোড়ায় পিঠে আমি এবং আমার বন্ধুরা অনেকেই চড়েছি বাইরে গিয়ে চড়েছি আমাদের এলাকাতে ঘোড়া ছিল না তাই ছোটোবেলায় আমরা অনেক ঘোড়ায় চড়েছি সেটা দূরবর্তী অনেক দূরবর্তী জায়গায় গিয়ে চড়েছি আমি ভবিষ্যতে চাই আমাদের এলাকাতে ঘোড়া আসুক অনেক পরিমাণে আসুক যাতে আমাদের এলাকার বাচ্চারা সেই ঘোড়ায় চেপে বড়ো হতে পারে এর আনন্দ উপভোগ করতে পারে ঘোড়ায় চেপে বড়ো হওয়ার এক আনন্দ এক অন্যরকম আমরা খুব কমই চেপেছি ছোটোবেলা থেকে এ ঘোড়ায় আমরা অনেক খুব কম বারই চেপেছি